বাংলা ভাষা পুরুলিয়া অঞ্চলের অন্যান্য ভাষার সাথে বিভিন্ন ধরণের প্রভাব হয়েছে এই প্রভাবগুলি হল এই পুরুলিয়ার সমস্ত এলাকাগুলি বাংলা এবং অন্যান্য জাতের মধ্যে একতা বৃদ্ধি করে বাংলাদেশের মতো বিভিন্ন জাতির মানুষ একসাথে বসবাস করে এছাড়াও ভাষা একটি বহুজাতিক সম্পদ হিসেবে বিবেচিত পুরুলিয়া অঞ্চলে বহুমুখী সংস্কৃতির প্রভাব বিস্তার করে তাছাড়া বাংলার ব্যকরণ উচ্চারণ এমন কিছু শব্দ উৎসর্গ সংস্কৃত ভাষায় উৎসর্গ নেওয়া হয়েছে এছাড়া পুরুলিয়া অঞ্চলে হিন্দি এবং অসমিয় ভাষার প্রভাব পাওয়া যায় আমাদের অঞ্চল কেন পুরো এলাকার প্রত্যেকের মাতৃভাষা তাই এই অঞ্চলের অন্যান্য ভাষার বিকাশকে ভীষণভাবে প্রভাবিত করেছে বলে আমি মনে করি